নমস্কার আপনি পাণ্ডববাবু কথা বলছেন আচ্ছা মহাশয় আমার বাড়িতে একটা ছাদের উপরে একটা আমি ঘর বানাতে চাই তো তার জন্য কি কি উপকরণ আমাকে লাগবে তা আমাকে কি করতে হবে যদি একটু বলেন তাহলে ভালো হয় হ্যাঁ আমার বাড়িটা পুরোনো বাড়ি বাড়িটার বয়স প্রায় পঞ্চাশ বছরের উপরে হবে এবং সেটি চুন সুড়কি এবং পোড়া ইটের দিয়ে তৈরি হ্যাঁ আমার বাড়ির উপরেই আমি বানাতে চাই রুমটা হবে ছোট্ট যেটাতে আমি আমার বাড়ির যে সমস্ত উপকরণগুলো আমার বাড়তি উপকরণগুলো যেগুলো সেইগুলো আমি আমি সেই বাড়িতে সেই ঘরটাতে রাখতে চাই হ্যাঁ একদম ঠিক সেটা ধরুন বারো বারো মিটার বাই বারো দশ মিটার বা বারো মিটার এইরকম চিমনি ভাঁটার ইট আচ্ছা কি কি উপকরণ লাগবে সেগুলো যদি একটু গুছিয়ে বলেন তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মোটামুটি কত খরচা হবে বলতে পারবেন হ্যাঁ ওই যে ডাইমেনশন বললাম আপনাকে বারো বারো মিটার বাই বারো মিটার অথবা বারো মিটার বাই দশ মিটার এই সাইজে আমি বানাতে চাই আচ্ছা আর ধরুন আমি ওইটাতে আবার ঢালাই করব তো তার জন্যে কি ওই খরচাটায় হয়ে যাবে না ওটার জন্য আলাদা টাকা লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা আর বলছিলাম মহাশয় মোটামুটি এই যে এখন তো প্রচণ্ড রোদ এই রোদে কি শুরু করা ভালো কাজটা শুরু করা ভালো হবে নাকি কিছুদিন যাওয়ার পর করলে ভালো হয় আপনার কি মতামত একটু যদি বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না আমার বাড়িতে মোটামুটি জলের ব্যবস্থা আছে জলের জলের দিক থেকে কোনোরূপ অসুবিধা হবে না যদি একটু তাড়াতাড়ি হয় সম্ভব হয় তাহলে শুরু করা যেতে পারে কি ধন্যবাদ মহাশয় আমি শীঘ্রই ওই উপকরণগুলো নিয়ে আসছি এবং আপনাকে জানাচ্ছি